হিন্দু ধর্মে ওরা ঠাকুর পুজো করে মানুষকে অনেক কিছু দিয়ে সাহায্য করে বিভিন্ন জিনিসপত্র গরিব মানুষ আসলে তাদেরকে প্রসাদ এটা ওটা দিয়ে তাদেরকে দেয় খাওয়ায় মুসলিম ধর্মে মুসলিম ধর্মে রোজায় আসলে তারা তারা অনেক গরিব মানুষদের তারা অনেক গরিব মানুষদেরকে ছোলা চিনি খেজুর খেজুর দিয়ে তাদের ফল ফুল দিয়ে তাদের দান করে আবার যে অনেকে যে একটা ঈদের দিনে ঈদের দিনে পোশাক আশাক পরতে পারে না আসলে খুব একটু তাদেরকে জামা কাপড় দিয়ে দিয়ে সাহায্য করে সাহায্য করে বাইরের থেকে আশেপাশে রোজার সময় যে এটা ওটা জামা কাপড় ছোলা চিনি দিয়ে একটা দেয় তারা বিভিন্ন জিনিসপত্র দিয়ে তাদেরকে দান করে গরিব মানুষদের আসলে খেতে পারি না তাদেরকে বসে খাওয়ায় খাওয়ায় জামা কাপড় দেয়